আঁকার সময় সাধারণত যাদের আঁকার সম্বন্ধে খুব একটা সা ধারণা থাকে না তারা সাধারণত আঁকায় কী ধরনের পেনসিল ব্যবহার করতে হয় তারা সেই ধরনের অবগত নয় কোন আঁকার ক্ষেত্রে কোন ধরনের শেডের পেনসিল ইউস করতে হবে তারা সেই সম্বন্ধে তাদের কোনো ধা জ্ঞান থাকে না আঁকা আঁকার সময় কোন ধরনের আঁকার ক্ষেত্রে কোন ধরনের রঙ ব্যবহার করতে হবে সেই সমস্ত স্বাভাবিকভাবেই তারা ভুল করে থাকে সেটা ঠিক করা তখনই যাবে আঁকার প্রত্যেকটা ধাপে ধাপে যদি সে প্রত্যেকটা ধাপে ধাপে আঁকার পরীক্ষা দিতে থাকে এবং প্রত্যেকটা ধাপে ক্লাসে যদি সে অংশগ্রহণ করতে থাকে তার ফলে কী হবে ধাপ অনুযায়ী কা আঁকার যেই শ্রেণী বিভিন্ন আছে সেই সমস্ত আঁকা সম্বন্ধে তার জ্ঞানটা হবে তার ফলে কী হবে সে আঁকা কোন আঁকার ক্ষেত্রে কোন ধরনের রঙ ব্যবহার করা যেতে পারে কোন আঁকা কোন ধরনের পেনসিলের শেড ইউস করা হবে সেই সমস্ত তার একটা ধারণা হয়ে যাবে